রেস্তোরাঁকে আমি চাইনিজ ফুড খাবার অর্ডার করেছি যা যেটা আরও বেশীক্ষণ যাতে গরম থাকে ইনসুলেটেড বিভিন্ন রকমের আমাদের যে আধুনিক পাত্রগুলি হয়েছে বা বিভিন্ন কন্টেইনার রয়েছে সেইগুলি যাতে রেষ্টুরেন্ট ব্যবহার করতে পারে সেইজন্য আমি অনুরোধ করছি যাতে আমাদের খাবারটি যথেষ্ট গরম পরি পরিবেশন করা হয়